গ্রামীণ এলাকার মানুষদের প্রথমে শিক্ষিত হওয়া উচিত যার মাধ্যমে তারা জানতে পারবে কিভাবে তাদেরকে ব্যবসা শুরু করতে হয় বা কিভাবে ব্যবসাটাকে বড়ো করতে হয় বেশিরভাগ সময় গ্রাম গ্রামের মানুষদেরকে দেখা যায় যে তারা হয় কৃষিকাজ করে না হলে মাছ ধরার কাজ করে সেখান থেকে তাদেরকে আরো কিভাবে বড়ো ব্যবসাতে নিয়ে যেতে হবে সেটার জন্য প্রথমে তাদেরকে শিক্ষিত হওয়া উচিত তার শিক্ষা পাওয়ার জন্য প্রথমে সেখানে বিদ্যালয়ের দরকার পড়বে আর সেই ব্যবসাটাকে তাদের অনেক রকমের ব্যবসা যেভাবে তৈরি করতে হয় তাদের জন্য একটা ট্রেনিং সেন্টার দরকার যেখানে শেখানো হবে কিভাবে সেই কাজটাকে করে একটা ব্যবসা ব্যবসার মাধ্যমে তার জন্য টাকা উপার উপার্জন করে সেটাকে বড়ো করে তুলবে এবং নিজেদের লাইফটাকে কাটাবে সেই জন্য একটা গ্রামীণ মানুষদেরকে অনেক সময়ে অনেক কিছুর সম্মুখীন হতে হয় কারণ তারা তাদের মধ্যে শিক্ষার অভাব থাকে সেই শিক্ষাটা যদি তাদের মধ্যে অর্জন হয়ে যায় তাহলে তারা তাদের নিজেদের মতন করে কিভাবে তারা একটা নতুন ব্যবসা শুরু করবে সেটা আর তাদের মাথায় থাকবে এবং তারা সেই ব্যবসাটকে বড়ো করে তুলতে পারবে এবং যারা এই শিক্ষা উপার্জন করবে তারা অপরজনকেও সাহায্য করে সেই ব্যবসাটাকে তাদেরকেও শুরু করতে সাহায্য করতে পারবে